অন্য গ্রহে প্রাণ আছে বলে আমি সেইভাবে মনে করি না যদিও বৈজ্ঞানিকদের অনেক ক্ষেত্রেই ওনারা মনে করেন যে অন্যান্য গ্রহেও প্রাণ আছে এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে সেখানে গিয়ে কিন্তু সেই সব গ্রহের ক্ষেত্রে আমার আমাদের বিভিন্ন ক্ষেত্রে রেডিও যে তরঙ্গ সেগুলোর মাধ্যমে অনেক বৈজ্ঞানিকই দেখিয়েছেন যে অন্যান্য জগতেও হয়তো প্রাণ আছে হ্যাঁ কিন্তু আমরা এখনও অবধি অন্যান্য গ্রহে যেখানে যেখানে আমরা পৌঁছাতে পেরেছি সেখানে তো আমরা এখনও প্রাণ দেখতে পাইনি সুতরাং আমরা বলতে পারব না যে অন্য গ্রহে অবশ্যই প্রাণ আছে মহাবিশ্বের কিন্তু আমরা সকল গ্রহে তো সব মানুষ পৌঁছাতে পারেনি সুতরাং বৈজ্ঞানিকদের যে কল্পনা বা এই বৈজ্ঞানিকদের যে চিন্তাভাবনা যে অন্যান্য জগতেও মহাবিশ্বেও প্রাণ আছে সেটা একবারে অমূলক নয় এটা আমি মানি কিন্তু আমার মনে হয় যে যদি অন্যান্য বিশ্বের প্রাণ থাকত তাহলে তারাও অবশ্যই আমাদের মতো আমাদেরকে খোঁজার চেষ্টা করত তবে একদিন না একদিন তাহলে অবশ্যই আমরা হয়তো মহাবিশ্বের অন্য কোনো গ্রহের প্রাণীদের সাথে যোগাযোগ করতে পারতাম কিন্তু যোগাযোগ করার ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে আমরা যতই যোগাযোগ করার চেষ্টা করি অন্যান্য গ্রহের থেকে কিন্তু আমরা কোনোদিনই সেইভাবে রেসপন্স পাইনি যদিও কোনো কিছু কিছু বেতার তরঙ্গ আমরা পেয়েছি কিন্তু সেই বেতার তরঙ্গর মাধ্যমে আমরা কিন্তু মহাজগতে প্রাণ আছে এটা সঠিকভাবে বলতে পারব না তাই আমার মনে হয় প্রমাণ ছাড়া এটা বলা খুবই ভুল হবে যে মহাবিশ্বের অন্য যে গ্রহগুলো সেগুলোতে প্রাণ আছে আমার মনে হয় যে এটা বলার সঠিক সময় এখনও আসেনি যদিও বৈজ্ঞানিকরা মনে করেন তাঁদের চিন্তাভাবনাতে যে অবশ্যই সেখানে প্রাণ আছে সুতরাং আমি মনে করি যে প্রাণ হয়তো যদি থাকেও থাকতে পারে কিন্তু আমি সেটাতে এখনই নিশ্চিতভাবে বলতে পারব না যে মহাবিশ্বে অন্য গ্রহে প্রাণ আছে তবে হ্যাঁ বিশ্বের যে বড় বড় বৈজ্ঞানিকরা এগুলো চিন্তাভাবনা করছেন সেগুলো একবারে অমূলক হতে পারে না এটাও অবশ্যই সত্য